হ্যাঁ হ্যালো হালদার ট্রাভেলস হ্যাঁ আমি তমাল হালদার বলছি বলছি যে গত চব্বিশ তারিখে হ্যাঁ আমি আপনাদের এখান থেকে একটা গাড়ি বুক করেছিলাম হ্যাঁ বসিরহাটে একটা মিটিং ছিল সেই উদ্দেশ্যেই গাড়িটা বুক করা হয়েছিলো তো গাড়িটা ঠিক টাইমেই এসেছিলো সেই হিসেবে কোনো সন্দেহ নেই কিন্তু গাড়িটা যখন এলো গাড়িতে আমি উঠতে যাব ঠিক সেই সেই মুহুর্তে দেখলাম যে গাড়ির ভিতরের অবস্থা যেটা সেটা আপনাকে বলছি গাড়ির সিটটা তো নোংরা রয়েছেই আর ছিঁড়ে ছিঁড়েও রয়েছে আর পায় রাখার জায়গাগুলোতে দেখলাম খাবারের প্যাকেট পড়ে নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করা হয় নি আর সবে মাত্র করোনা টাইম গেল সেই হিসেবে ড্রাইভারের কোনো প্রোটেকশান নেই মাস্ক পরে নি স্যানিটাইজারের ব্যবস্থা তো নেইই বলতে গেলে এই সমস্ত অবস্থা দেখার পরেও যেহেতু আমাকে মিটিংয়ে যেতেই হবে সেই হিসেবে আমি উঠে পড়লাম গাড়িতে তো এবার গাড়ি আমার যাওয়ার দূরত্ব যেটা ছিল প্রায় দশ কিলোমিটারের মতো তো সবে গিয়েছে এক থেকে দু কিলোমিটার গিয়েছে যেতে না যেতেই টায়ার পাঙ্কচার হয়ে গিয়েছে তো টায়ার পাঙ্কচার হয়ে গিয়েছে আমি ড্রাইভারকে বললাম যে কতখণ টাইম লাগতে পারে ড্রাইভার বললো আধ ঘন্টা এক ঘন্টা তো লেগেই যাবে আমি বললাম এত এতক্ষণ টাইম লাগবে এ তো আমার টাই মিটিংয়ের দেরি হয়ে যাবে তাড্রাইভার আমাকে মুখের ওপর বলে দিল যে আপনার যেতে হলে অন্য গাড়ি ধরে চলে যান আমার সারাতে দেরি লাগবে আমি বললাম এরকম করলে তাহলে আপনার আমার অর্ডারটা ক্যান্সেল করে দিন আমার বুকিংটা ক্যান্সেল করে দিন বললো কোনো ক্যান্সেল হবে না যদি যেতে হয় যান এই দেরি করেই যান তাহলে বসুন নয় তো অন্য গাড়ি ধরে চলে যান তো আমি বললাম ঠিক আছে দেরি হয় হোক সারান তো সে কি করলো প্রথমে একটা সিগারেট জ্বালাল জ্বালিয়ে সেটা খেতে খেতে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেল তারপরে হেলে দুলে টায়ারটা সারালো টায়ারটা সারাতে গিয়ে দেকলাম তো বেশিক্ষণ লাগলো না কিন্তু সে যে তার কোনো গা নেই এই কাজটার উপরে আমার দেখে খুবই বিরক্ত লাগল তো প্রায় অনেকটাই দেরি হয়ে গেল তো সেখান থেকে আমি আবার গাড়িতে উঠলাম হ্যাঁ ড্রাইভারটা ড্রাইভারটা কে ছিল নামটা তো তখন আমি ঠিক জিজ্ঞেস করি নি ড্রাইভারের হ্যাঁ ড্রাইভার একটু মোটা করে ছিল বেটে হ্যাঁ কোকড়ানো চুল হ্যাঁ চোখে চশমাও ছিল হ্যাঁ তা এই সমস্ত ব্যাপার আমি লক্ষ্য করলাম সেটা যে আপনাদেরকে জানালাম এটা আমার সাথে ঘটেছে কিন্তু এইগুলো যাতে অন্য কারোর সাথে না ঘটে হ্যাঁ হ্যাঁ গাড়িটা গাড়িটা ছিল লাল মারুতি সুজুকি হ্যাঁ এ সমস্ত ব্যাপার হয়েছে যদি এগুলোর দিকে আপনারা একটু লক্ষ্য দেন হ্যাঁ এটা তো আমার সাথে ঘটেছে এগুলো তো করলে আপনাদেরই ক্ষতি আপনাদেরই নাম খারাপ হ্যাঁ এইগুলো যদি লক্ষ্য রাখেন একটু